হ্যাঁ বলছি ওটা কি মাতঙ্গিনী নার্সিং ট্রেনিং ইনিস্টিটিউট থেকে বলছেন বলছি আমার কিছু ওখানের বিষয়ে জানার ছিল আপনি কি এখন ফ্রি বা ফাঁকা আছেন আমাকে বলতে পারবেন সেসব সমস্ত কথা যেগুলো আমার জানার দরকার এখন আমি হচ্ছে ওই আমি একজন একটি মেয়ের বাবা আমি হচ্ছে ওই নার্সিংয়ে ওই মাতঙ্গিনী নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে আমার মেয়েকে ভর্তি করাতে চাই কিন্তু সেই সেই জন্য আমি ওখানের পরিবেশ বা ওইসব বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাই আপনি যদি এখন ফাঁকা থাকেন তাহলে আমার খুব ভালো হতো কথা বললে আমার সাথে বলছি ওখানে ভর্তি করানো এখন চলছে সায়েন্স সায়েন্স বি এস সি নার্সিং বলছি হ্যাঁ হ্যাঁ দিয়েছে

হ্যাঁ র্যাঙ্ক তো ভালোই আছে তো এবারে আমার কিছু জানার ছিল বলছি স্যার হচ্ছে ওখানে কি মেয়েদের কোনো আলাদা করে হোস্টেল আছে মানে থাকার জন্য ও মানে সেরকম মানে কোনো প্রবলেম নেই তো মানে সেখানে থাকলে কোনো অসুবিধা রাতে আরে সেরকম কিছু নেই আর যেটা বলছি ওখানে তো এখন তো যেরকম সব শোনা যাচ্ছে বেশিরভাগটাই বেশির কলেজে ওই র্যাগিং জিনিসটা হচ্ছে সেরকম কোনো ওখানে আছে না কি মানে চলে না কি

ব্যস এটাই জানার ছিল আরও কিছু জানার ছিল যেমন ওখানে পড়াশুনার সাথে সাথে কিছু খেলাধুলারও আয়োজন মানে খেলাধুলা হয় না কি যেমন আমার মেয়ে খেলতে ভালোবাসে সেই জন্যেই মেয়ে আমাকে একটু জিজ্ঞাসা করতে বলল যে সেখানে লাফ দড়ি খেলা যেরকম মেয়েদের খো খো খেলা এরকম খেলানো হয় তো ও তো ও হুম মানে ওই প্রতিযোগিতা যেদিন হয় তার আগে থেকে ওখানে ট্রেনিং দেওয়া হয় তাই তো হুম হুম হুম বলছি সেখানে আর কোনো অসুবিধা হবে না থাকা খাওয়া খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া ভালো তো হোস্টেলে হুম আর পড়াশুনার দিক থেকে শুনেছি তো ভালো তাও একটু একবার আপনাকে জিজ্ঞাসা করে নিচ্ছি পড়াশুনার দিক থেকে খুবই তো ভালো পড়াশুনার দিক থেকে পড়ানো কেমন হয় সেখানে ও ঠিক আছে তাহলে আমি কালকে সময় করে আমার মেয়েকে অ্যাডমিশন করিয়ে নিয়ে চলে আসব বুঝলেন হুম হুম ঠিক আছে রাখছি হ্যাঁ